আমার জীবনে এমন একটি সময় হয়েছে যে একজনের সাথে কাজ করতে হয়েছিলো তখন আমার বয়স খুব ছোটো ছিলো বা আমি তখন সবে সবে আমার পড়াশুনো শেষ করেছি এবং সেখানে গিয়ে আমি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করেছিলাম সেখানে তার সাথে থাকা আমার খুব কঠিন হতো কিন্তু তার সাথে আমাকে এক ঘরেই এবং এক বিছানাতেই থাকতে হতো যেহেতু সেখানে ওই পদ্ধতিটাই ছিলো যে এক ঘরে দুজন করে থাকা এবং সেই কম্পানিতে কাজ করা এই পরিস্থিতিতে আমি খুব কঠিনভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম আমি যে কাজগুলি করতে পছন্দ করতাম না সেই কাজগুলি সে করতো এবং আমি যেগুলি তাকে বা তার সাথে মিশে আমার কথা অনুযায়ী যে কাজগুলো হওয়া দরকার সেগুলো তো করতোই না উল্টো উল্টো কাজ করতো যার কারণে আমি খুবই বিরক্ত অনুভব করতাম কিন্তু তবুও আমি ধৈর্য ধরে থাকতাম কারণ তখন আমার লক্ষ্য ছিলো যে করেই হোক এই কাজটা আমাকে করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপর পরিস্থিতি কথা আমি আমার মালিকের সাথে ভাগ করে নিই এবং যে কোনো উপায়ে সেই তার সঙ্গ ত্যাগ করার জন্য আমি বদ্ধপরিকর হয় এবং মালিক সেইভাবে তাকে অন্য একটি ঘরে জায়গা দেয় এবং সেক্ষেত্রে আমি এই পরিস্থিতি আমি সামলে ফেলেছিলাম এবং আমি আবার নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী কাজে যোগ দিয়েছিলাম এবং কাজ করতে শুরু করেছিলাম এবং এইভাবেই আমি ওই কঠিন পরিস্থিতিকে সামলেছিলাম